খেলাধুলো মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ সেই জন্যে পড়াশুনোর সাথে সাথে খেলাধুলোগুলো মানুষের করা উচিত যেমন এখন স্কুল কলেজ সব জায়গাতেই পড়াশুনার সাথে খেলাধুলো হয় যেমন টুর্নামেন্ট হয় স্কুলে ক্রিকেট খেলা হয় ফুটবল খেলা হয় আরও বিভিন্ন রকম খেলা হয় এবং তাছাড়াও কলেজে উঠ কলেজেও খেলা হয় ক্রিকেট ফুটবল বিভিন্ন টুর্নামেন্ট এবং সেখান থেকে সেখান থেকে ছেলেরা ভালো খেললে তারা অন্য জায়গায় অন্য জায়গায় খেলতে যায় অন্য কলেজে কলেজে খেলতে যায় এরকম আমাদের পাড়াতে এরকম অনেকেই আছে যে খেলাগুলো তারা নিজেরা নিজের মানে নিজেরা কেউ চাকরি পেয়েছে কেউ কেউ বা ভালো খেলা খেলে প্রতিষ্ঠিত হয়েছে যেমন আমাদের এখানে একটা দাদা আছে সে ক্রিকেট খেলে ক্রিকেট খেলে সে মানে বেঙ্গলের হয়ে সে খেলছে এখন আপাতত এবং তাছাড়া আমার নিজের দাদা নিজের যেটা জ্যাঠা দাদা বলতে নিজের মাসির ছেলে সে ফুটবল খেলে সে চাকরি পেয়েছে এরকম অনেক আছে মানুষ যারা খেলাধুলো করে চাকরি করছে বা চাকরি পেয়েছে এবং তাছাড়া অনেক গরিব ঘরের মানুষ গরীব ঘরের ছেলে মেয়েরা খেলাধুলো করে খেলাধুলা করছে যেমন আমাদের রিঙ্কু সিং একটা গরিব ঘরের ছেলে সে ক্রিকেটে মানে বিশ্বকাপ খে বিশ্বকাপে চান্স পেয়েছে এবং সে আপাতত এখন খেলছে